আগেকার দিনে সব বেতের কা কাজ হতো উলু বলো তারপর চুবড়ি বেতের দিয়ে তৈরি করা হতো আর এখন সে সব উঠে গিয়েছে

উঠে উঠে গিয়েছে এখন আগে আমরা হয়তো মুগুরি বুনতাম মুগুরি বুনতাম হাতের কাজ মুগুরি বুনে মাঠে ঘাটে মাছ ধরতাম কিন্তু এখন আর কোনো কিছু করাই হয় না ওসব উঠেই গিয়েছে এখন কিনে আনা হয় মুগুরি

আর এখন নানা রকম আগেকার মো মতন কোনো সাবেক জিনিসপত্র নেই এখন সব নকল জিনিস সব উঠছে এখন নানারকম তো নকলের যুগ এসে গিয়েছে সেই এখন আর সেই সব আসল জিনিস পাওয়া যাচ্ছে না আর কুলো ধামা তখন তো ধান ধান ঝাড়া ঝাড়া হতো তখন কুলোর দরকার ধান ছাড়ানো হতো কুলো দিয়ে আর বেতের চুবড়ি তখন সব মুড়ি আর রাখা হতো মুড়ি খাওয়া হতো বেতের চুবড়িতে এখন স্টিলের বাটিতে মুড়ি খাওয়া হচ্ছে আগেকার যা সে তুলনায় এখন অনেক পালটে গিয়েছে